আমার প্রিয় খাবার হলো ভাত চিকেন কষা এবং আলু পোস্ত আমরা বাড়ির সবাই মিলে এটি খেতে পছন্দ করি তাই আমার ছেলে একদিন বললো যে মা আজকে চিকেন কষা করো আমরা বাড়িতে চিকেন কষা করলাম এবং ছেলে বাড়ির মা বাবা সবাই একসঙ্গে বসে আনন্দ করে খেলাম